বাংলার লোকেরা তাদের ভাষাকে ভীষণ সুন্দরভাবে ব্যবহার করে থাকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এছাড়া বিভিন্ন সংবাদমাধ্যম মিডিয়া সবার মাধ্যমেই কিন্তু বাংলা ভাষার বেশ প্রচলন রয়েছে আমাদের এই রাজ্যে প্রায় এই রাজ্যের যেহেতু প্রধান ভাষা বাংলা তাই বাংলার ব্যবহার কিন্তু অনেক বেশি এইসব ভাষা এইসব যে ব্যবহার ভাষার তা কিন্তু আমাদের সাথে একে অপরকে যোগাযোগ করতে সাহায্য করে এবং যেসব মানুষরা ভাষা বলতে পারে না তাদেরকে কিন্তু এই বাংলা ভাষা বোঝানোটা অনেকটা সহজ যেমন ধরুন কোনো হিন্দিভাষীকে আপনি যদি বাংলা ভাষা বোঝান তাহলে কিন্তু সেই হিন্দিভাষীর অনেক ভাষা বাংলার মধ্যে রয়েছে সেই ভাবে কিন্তু আপনি একজন হিন্দিভাষীকে বাংলা বিষয়গুলি দেখিয়ে বুঝিয়ে ছবি দেখিয়ে কিন্তু বোঝাতে পারবেন বলে আমার মনে হয়